বর্তমান সময়ে অনেক অভিনেতা অভিনেত্রী আমাদের প্রিয় হয়ে থাকে তার মধ্যে আমার সব থেকে প্রিয় অভিনেতা হলো সাউথ ইন্ডাস্ট্রির আল্লু অর্জুন এবং প্রিয় অভিনেত্রী হলো সাই পল্লবী ও পূজা হেগড়ে আল্লু অর্জুন একজন সুপারস্টার হিসেবে পরিচিত পুরো ভারতবর্ষে তথা বিশ্বে কেননা আল্লু অর্জুন আমাদেরকে যে মুভিগুলি দিয়েছে তার মধ্যে অন্যতম হলো ডি জে ধুভ জগন্নাথ পুষ্পা দা রাইজ পুষ্পা দা রাইজ টু এরকম সুপারহিট সুপারহিট অনেক ফিল্ম দিয়েছে তো এই জন্য আমরা আল্লু অর্জুনকে

তরফ থেকে আল্লু অর্জুনকে অনেক প্রিয় ভাবি তো এর পরে যে অভিনেতা অভিনেত্রী হিসেবে বলি অভিনেত্রী হিসেবে সাই পল্লবী সাই পল্লবী একজন বিখ্যাত অভিনেত্রী তিনিও সাউথ জগতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্নভাবে তার পারদর্শিতা দেখিয়েছেন সাই পল্লবীও একজন খুব দারুণ অভিনেত্রী সেই হিসেবে বলতে গেলে সাই পল্লবীরও বেশ কিছু মুভি ভালো লাগে যেমন তার মধ্যে দা মিডল ক্লাস ফ্যামিলি ফিদা আরও অনেক অনেক মুভি আছে যেগুলি আমার খুব পছন্দের